আমি একবার রান্না করছিলাম বাড়িতে কোনোভাবে আমার গ্যাসের পাইপটা লিক ছিলো সেটা আমি বুঝতে পারি নি যাই হোক আমার জানালাগুলো খোলা ছিলো যেহেতু এটা সকালের দিকে জানালা সকালের দিকে খুলে দিয়েছি তারপর ওই আটটার দিকে রান্না সকালের মানে কি বলবো আমি যেটা ব্রেকফাস্টের জন্য হয়তো খাবার বানাতে গিয়েছিলাম তখন আমি যে দে বুঝতে পারি নি যে লিক আছে বলে আমি গ্যাসটা ধরানোর সাথে সাথে পুরো পাইপ থেকে গ্যাসের বার্নারটা পর্যন্ত দূর দূর করে জ্বলেছে আমি ওইমতো অবস্থায় দরজাটা খোলা ছিলো আমি ঢুকেছি মানে দরজা খোলাই থাকবে দরজাটা খোলা ছিলো আমরা আমি ভয় না পেয়ে দরজাটা থেকে ছুট্টে বেড়িয়ে আসি ছুটে বেড়িয়ে আসার পর আমার বাড়ির সামনে আমার বালি ঢালা ছিলো আর অনেক চটও ছিলো আমি ভাবলাম যে বাড়িতে তো কেউ নেই এটা তো আমাকে নেভাতে হবে না হলে পুরো বাড়ি আমার আগুন লেগে যাবে তো আমি প্রথমে বালি নিয়ে যেয়ে ওটার ওপর চাপ চেপে দিই ছুঁড়ে ছুঁড়ে দূর থেকেই বা মানে বালতিতে করে নিয়ে যাচ্ছি আর ছুঁড়ছি যাতে ওই গ্যাস সিলেন্ডারের থেকে ওইটা আগুনটা মানে বালিটা চাপা পড়ে গেলে আগুনটা নিভে যাবে তারপর সাথে সাথে ওটা কিছুক্ষণ দু চার বালতি পাঁচ বালতি দেওয়ার পর তারপর আমি কি করি না চট ছিলো আমরা চাষিবাসি মানে বাড়িতে তো আলুর অনেক থলে টোলে সবই আছে তবে চিকচিকানি থলে দেওয়া চলবে না তাহলে ওটা আরো বেশি করে জ্বলে আরো আপনার বিপদ হতে পারে আমি আলুর থলে যেগুলো পাটের তৈরি সেই থলে নিয়ে যে বালিটার উপরে দেওয়ার পরই যাই হোক অনেক কষ্টের পর আমার বেশি ক্ষতি কিছু হয় নি ওটা নিভে গিইলো হ্যাঁ তারপর নিভে যাওয়ার পর আস্তে আস্তে যেয়ে আমি গ্যাস সিলেন্ডারের সুইচটা অফ করি তারপর বাড়িতে সবাই ফিরে আসার পর যে যার কার যেহেতু বেরিয়ে যায় সকালে ফিরে আসার পর মেকানিকের কের কাছে ওই গ্যাসটা নিয়ে গেলো নিয়ে যেয়ে বাগিয়ে আনা হলো দোকান থেকে তার ওই জন্য বলি যে সব সময় মানুষের দুর্ঘটনার থেকে সব সময় নিজেকে একটু সচেতন থাকতে হবে আমি যদি না সচেতন থাকতাম তাহলে আমার বিপদ হতো হয়তো আমার গোটা গা জ্বলে যেত আগুনে কেউ জানতেই পারতো না আজ আমি একটু নিজে সচেতন ছিলাম বলে ধরার সাথে সাথে মানে কোনো কারণে পজিশান ছিলো বলে আমি ছুটে পেছন দিকে বেরিয়ে আসতে পেরেছি নাহলে দুর্ঘটনা মানুষের ঘটতে কতক্ষণ ঘটতেই পারতে দুর্ঘটনা এইভাবেই মানুষকে সাবধানে চলতে হবে